বর্তমানে আমার কাছে যেটি রয়েছে সেটি হল মোবাইল ফোন মোবাইল ফোনের মাধ্যমে আমরা অনেক কিছু উপকার পেয়ে থাকি এ মোবাইলের ফোনের মাধ্যমে আমরা এক প্রান্তের খবর অন্য প্রান্তের পৌঁছতে পারি বা কোনো জায়গার ঘটনা কোনও দুর্ঘটনা কোনও প্রাকৃতিক সঙ্কেত পেলে আমরা আগে থেকেই জানতে পারি এই মোবাইলের মাধ্যমে আজকালকার ছেলেমেয়েরা এই মোবাইলের মাধ্যমে ঘরে বসেই পড়াশোনা করতে পারছে বিভিন্নরকম ইউটিউব চ্যানেল সার্চ করে বা বিভিন্ন গুগল সার্চ করে বিভিন্ন প্রশ্নের তারা সমাধান করছে এই করে অনেক বেশি তারা উন্নত হচ্ছে আমরাও বিভিন্ন যোগাযোগের মাধ্যম হিসাবে এখন মোবাইলটাকেই বেশি পছন্দ করি মোবাইল তাই আমার কাছে খুবই প্রিয় বলে মনে হয় মোবাইল সত্যিই একটা কাজের সত্যিই খুবই উপকারি একটা যন্ত্র